পশ্চিমবঙ্গের ক্রীড়া খাত খেলাধুলা সম্পর্কিত বাজি বা জুয়া খেলার বিষয়টিকে বিভিন্নভাবে মোকাবিলার চেষ্টা করে চলেছে কিন্তু এখনকার ইয়ং জেনারেশন এই খেলাটিকে নিজের জীবনের প্যাশন বলে মনে করতে গিয়ে যে সর্বস্ব খুয়ে বসে আছেন বিভিন্ন জায়গায় দেখা যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যায় যে আই পি এল খেলার বাজি ধরে অনেকে বাজি ধরতে গিয়ে নিজের সমস্ত কিছু টাকা পয়সা বাইক যে সোনার জিনিসপত্র জুয়ায় হারিয়ে তারা বিভিন্নভাবে সর্বস্বান্ত হয়ে গিয়েছেন তাই জন্যে আমার একটাই অনুরোধ আপনারা কেউ জুয়া খেলা করবেন না জুয়া খেলাটা নিয়ন্ত্রণে রাখুন এবং জুয়া খেলা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনাকে যোগব্যায়াম করতে হবে জুয়া খেলাটা খুবই খারাপ মানব জীবনের জন্য আপনারা জুয়া খেলা করবেন না রিসেন্ট আমার এক রিলেটিভ জুয়া খেলার জন্য একটা খুবই ভালো স্টুডেন্ট ছিল ছেলেটি সে জুয়া খেলার জন্য নিজের সর্বস্ব খুইয়ে এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছে তাই বলছি আপনারা জুয়া খেলাটা করবেন না